আমার এলাকায় একটিমাত্র সরকারি হাসপাতাল রয়েছে এবং কাছাকাছি বেসরকারি হাসপাতাল অনেকগুলিই রয়েছে সরকারি হাসপাতাল একটি মেডিকেল কলেজ এ জন্যই বলছি কারণ ওখানে চিকিৎসা খুবই ভালো এবং উন্নতমানের যন্ত্রপাতিরও অনেক ব্যবহারও আছে এবং ডাক্তার ও নার্সের ব্যবহারও খুবই ভালো এবং রোগীদের এবং রোগীদের খুব ভালো চিকিৎসাও হয় এবং মেডিকেল কলেজ হাসপাতালটি হলো খোশবাগান রাজ কলেজের কাছে এবং এর পরিষেবাও খুবই ভালো